স্থানীয় গাইডলাইন সরকারি গাইডলাইনের মধ্যে একটাই যেটা আমরা সাধারণ মানুষের পক্ষে বোঝা হয়তো সম্ভব নয় কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সরকারি গাইডলাইন তারা সাধারণত অল্প টাইম অল্প টাইমের মধ্যে ঘোরাঘুরি হুড়োহুড়ি করে তারা বাসায় পৌঁছে দেবে আর স্থানীয় গাইডলাইন যারা তারা সারা দিন কিন্তু সে জায়গাটাকে ম সম্বন্ধে যেমন পয়সা নেবে তেমন জায়গাটা সম্বন্ধে ঘুরিয়ে দেখিয়ে জায়গাটা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে জায়গাটায় ভেতর থেকে বুঝিয়ে দেবে যেটা সরকারি গাইডলাইন সত্যিই করতে পারবে না আম আমি মনে করি কারণ মানুষ সবসময় পয়সায় চলে যেখানে আমি পয়সা ফেলব তারা স্ নিশ্চয়ই আমাকে তারা শ্রমটা দেবে আর নইলে তাদের ব্যবসা এটা তো ব্যবসা তা ও তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে যেমন আমাদের এখানে পর্যটকদের ঘোরার জায়গা অনেক মন্দির আছে পাহাড় কোনো ঝরনা নদী নদীটা কবে উৎপত্তি হয়েছে পাহাড়টা কবে সৃষ্টি হয়েছে ক্ এ মন্দিরটা কবে স্থাপিত হয়েছে একটা সরকারি গাইডলাইন যেমন বোঝাবে সেটা কিন্তু আমার মনে হয় স্থানীয় গাইডলাইন তার থেকে অনেক বেটার বোঝাবে কারণ তারা সেই সম্বন্ধটা ব্যবসার জন্য তারা সুন্দরভাবে তারা বুঝে নিয়েছে তাই তারা পর্যটকদের কাছে সেটা দেওয়ার চেষ্টা করবে আর এদের তো সবসময় সরকারি লোক তাদের বাঁধাধরা কাজ তাদের একটা বে মাইনেভুক্ত কর্মচারী তারা তারা সেই ব্যাপারে সেটাকে ভাববে না তাই আমাদের এইখানে পর্যটকদের স্ স্ শীতপ্রধান দেশ ওই শীতপ্রধান দেশ যেহেতু শীতকালে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে ছোটো ছোটো গাছপালা ঝরনা সেগুলোকে সব ওরা ভালোভাবে বুঝিয়ে দেবে আর আমার আমার যেহেতু এখানেই বাড়ি তাই আমি জলপাইগুড়িটা সম্বন্ধে যেটা জানব একজন সরকারি কর্মচারী হিসাবে সে কিন্তু সেটা ঠিকঠাক উদ্ঘাটন করতে পারবে না তাই আমার মতে বলি স্থানীয় কর্মচারীকে নিয়েই সে জায়গাটা পরিদর্শন করা উচিত আর মন্দির বা মসজিদ তার কিন্তু সু প্রত্যেকের একটা ইতিহাস গূঢ় রহস্য থাকবেই সেটা কিন্তু স্থানীয় স্টুরিসলা গাইডলাইনরাই ভালো বলতে পারবে কোনো বাইরের ব্যক্তি সরকারি কর্মচারী সেটা কিন্তু ঠিকভাবে বুঝিয়ে দিতে পারবে না আমার মতে বলে সরকারি কর্মচারীর থেকে স্থানীয় গাইডলাইন নিয়েই বেড়ানো পর্যটকদের যথাযথ হবে